হ্যাঁ অবশ্যই আমি পাঁচটি জেলার নাম বলতে পারব এক হল উত্তর চব্বিশ পরগনা দুই দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পুরুলিয়া